হ্যাঁ হ্যালো বলছি এটা হচ্ছে আপনার মহালক্ষ্মী সাজঘর তো ও আপনি তো প্রদীপবাবু বলছেন নাকি ও আমি আপনার এলাকার সেই আপনার এলাকার চাষি সেই রাম মণ্ডল বলছি সেই চিনতে পারছেন তো আপনার কাছে সেই আলু চাষের ধান চাষের বাদামের সব সার নিয়ে যাই তো গ্রীষ্মের ধান লাগাব আর কি রবি শস্য মানে ওটা লাগাব আর কি কিন্তু এবার কি সার কি ভালো হবে এখন আপনার কাছে কি ভালো সার আছে মানে দশ ছাব্বিশ বাদ দিয়ে অন্য কিছু ভালো সার ও আচ্ছা তাহলে বারো বারো কুড়িটা হবে আচ্ছা

আর বারো বত্তিরিশ ষোলো ও আর চোদ্দো চোদ্দো কুড়ি ও আর আর আর আর দশ একচল্লিশ শূন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে বারো বত্তিরিশ ষোলোটা আছে তাই তো হ্যাঁ ওটাতে তো ফসফেট ভালো দেওয়া আছে মানে ওটা তো মানে কি বলব ফসফেট তো ধানের ফলন মানে ধানের পাঠকাটি সাথে সাহায্য করে আর ইউরিয়াটাও একটু বেশি দেওয়া আছে দশ ছাব্বিশ সাতাশের চেয়ে ঠিক আছে আর পটাশ তো সেরকম ধানের হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা আচ্ছা আর এ দাম ওগুলোর দাম কেরকম আছে ওই দশ ছাব্বিশটা তো ষোলোশো টাকা এটার কত দাম আচ্ছা ঠিক আছে এটা ভালো কাজ হবে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা তাহলে আমার কুড়ি বস্তা চাই ঠিক আছে